বেশিদিনের জন্য যখন আমি বাইরে যাই তার আগে আমি গাছগুলো তুলে রাখি যাতে পশুপালনও খাদ্য হিসাবে সংগ্রহ করে থাকে এবং রয়েছে নিমপাতা যেটা আমরাও খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি তাছাড়া আমি তাছাড়া আমি গাছটা ঢিপ দিয়ে রাখি যাতে জল পেয়ে সুরক্ষিত থাকে এবং ছাউনি দিয়েও রাখি তারপর রয়েছে আমার বাড়িতে মা বাবা এবং দাদু তারা তারা গাছের যত্ন নিয়ে থাকে